স্কুলে অনেক বিষয় ছিল যেমন বাংলা ইংরেজি অঙ্ক রাষ্ট্রবিজ্ঞান জীবন বিজ্ঞান জড় বিজ্ঞান শিক্ষা বিজ্ঞান সংস্কৃত সব বিষয়ই ছিল কিন্তু তার মধ্যেও অঙ্ক ছিল কিন্তু অঙ্কটা অঙ্কটা তো আমার মোটেই ভালো লাগত না তো তার মধ্যেও আমার বেশি ভালো লাগত শিক্ষাবিজ্ঞান পড়তে সংস্কৃত পড়তে এই দুটো বিষয়ের উপর আমাকে বেশি করে পড়তে ভালো লাগত কেন জানি না এই দুটো বই পড়লেই যে আমাকে ভালো লাগত বাকি বইগুলো আমি না পড়লেও বিষয়গুলো না পড়লেও আমি শিক্ষাবিজ্ঞান সংস্কৃত এই বিষয়গুলোর ওপর বেশি জোর দিয়ে পড়তাম আমি চেয়েছিলাম শিক্ষাবিজ্ঞান নিয়ে অনার্স করে পড়তে কিন্তু সেটা হয়ে ওঠেনি সেটা আমি করতে পারিনি কিন্তু আমার খুব ভালো লাগত ও আমার এই দুটো বিষয়কেই আমায় বেশি ভালো লাগত শিক্ষাবিজ্ঞান এবং সংস্কৃতটা পড়তে বেশি ভাল লাগত অনেকে অনেক অনেক অনেক রকম বিষয় প্রিয় হয়ে থাকে কিন্তু আমার ক্ষেত্রে শিক্ষাবিজ্ঞান আর সংস্কৃত বিষয়টাই প্রিয় ছিল